পশ্চিমবঙ্গের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় ভূগোলের ভূমিকা অনস্বীকার্য পশ্চিমবঙ্গে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় ভূগোলের অবদান আমরা কোনও দিনই অস্বীকার করতে পারব না পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান খুব ভালো থাকায় এখানে পশ্চিমবঙ্গের রাজ্য তথা অন্যান্য দেশের সাথে সম্পর্ক খুবই ভালো যেমন রেলপথ সড়কপথ বন্দর বিমানবন্দর সবই পশ্চিমবঙ্গে অবস্থিত রেলপথ যেমন হাওড়া ডিভিশন বর বর্ধমান ডিভিশন বিভিন্ন এখানে দূরপাল্লার ট্রেন লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেন চলাচল করে এই এক্সপ্রেস ট্রেনের ফলে আমরা খুব তাড়াতাড়ি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি এবং দূরপাল্লার ট্রেনের সাহায্যে আমরা বিভিন্ন দেশে বা বিভিন্ন রাজ্যে যাতায়াত করতে পারি আবার তেমনই এই যে লোকাল ট্রেনের সাহায্যে যারা দৈনন্দিন অফিস কর্মী তারা খুব সহজেই অফিসে পৌঁছোতে পারেন তেমনি সড়কপথ সড়কপথের সাহায্যে আমরা এক দেশ থেকে অন্য দেশেও যেতে পারি যেমন পশ্চিমবঙ্গের সাথে নেপাল এবং ভুটানের এবং বাংলাদেশে আমরা যাতায়াত করতে পারি সড়কপথে কিংবা বিমানপথেই হোক বা কিংবা রেলপথেই হোক আবার তেমনই বন্দর বন্দর আমরা দেখতে পাই হলদিয়া বন্দর সেখানে আমরা জাহাজ চলাচল দেখতে পাই এবং জাহাজের সাথে জাহাজে বিভিন্ন পণ্য রপ্তানি হয় বিমানবন্দর বিমানবন্দর আমরা পশ্চিমবঙ্গে অনেকগুলোই দেখতে পাই যেমন আছে যেমন আছে কলকাতাতে জাতীয় বিমানবন্দরও আছে তেমনি আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য এ যে পরিবহন ব্যবস্থা খুবই কার্যকরী